হ্যাঁ ইন্ডিয়ান আইডল মউ মিউজিক রিয়োলিটি শো আমি দেখি আর আমার প্রিয় অংশগ্রহণকারী ছিল অভিজিৎ সাওয়ন্ত হ্যাঁ সে অবশ্যই আমাকে আরও ভালো গান করতে অনুপ্রেরণা যোগায়